গ্রামের মানুষে খেলাধুলা করতে খুবই পছন্দ করে তাদের প্রিয় খেলা ফুটবল ক্রিকেট কাবাডি খো খো ইত্যাদি তো তারা খেলাধুলোকে বিভিন্ন মাধ্যমের দ্বারা বিনোদন করে

ক্রিকেট খেলতে গেলে ছ সাত জন মিলেও খেলা যায় ফুটবল খেলতে গেলে চার পাঁচ জন মিলেও খেলা যায় এ সমস্তভাবে ওরা খেলাধুলা করে এবং মানসিক চাপ উপশমের মাধ্যম বিভিন্ন খেলাকে তাদের বিভিন্নভাবে উপভোগ করা যখন কোন মানুষ বা কোন ছেলে কেউ যখন খেলতে যায় তখন তাদের মাথায় কোন চাপ বা কিছু থাকে না এখন কম্পিউটারের যুগ এখন ইন্টারনেটের যুগ বিভিন্ন মানুষ বেশিরভাগ সময় ফোন নিয়ে আগ্রস্ত থাকে তো ফোনের আগ্রস্ত জগতের থেকে বেরিয়ে এসে খেলাধুলোর মাধ্যমে আসতে হবে খেলাধুলা করলে বিভন্ন মানসিক চিন্তা দূর হয় শরীর সুস্থ থাকে এই ব্যাপার এবার যদি আপনি সারাক্ষণ ফোনের মধ্যেই থাকেন আপনার শরীরে প্রচুর ক্ষতিকর প্রভাবও পড়তে পারে সেই জন্য আমার মাধ্যমে বলে খেলাধুলো করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো